মার্শাল আর্ট প্রতিটি শিল্পের মতন এটিও একটি শিল্প এটি শেখার জন্য প্রথমত একটি মানুষকে তার মানসিক দিক দিয়ে তৈরি হতে হয় মার্শাল আর্ট অনেকটা কঠিন একটা বিষয় শিখতে চাইলে সবই সহজ কিন্তু এ বিষয়টা হয়তো সবার জন্য খুব একটা সহজ হয়ে ওঠে না ঝোঁকের মাথায় মার্শাল আর্ট শেখার নেশা হলে সেটা শিখে নিলেই হয় না সেটাকে ভালো করে রপ্ত করতে হয় এখানে অনেক রকমের অসুবিধা অনেক রকমের শারীরিক দিক দিয়ে অসুবিধা হতেই পারে তা বলে হাল ছাড়লে তো হয়ে যায় না এর জন্য অনেক কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলি অবলম্বন করে যদি একটি মানুষ চায় যে সে মার্শাল আর্ট শিখবে সে অবশ্যই সেটাতে সাফল্য লাভ করবে এবং পরবর্তীকালে এমনও হতে পারে যে সেই হয়তো মার্শাল আর্ট শেখাচ্ছেন সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এবং এই ব্যাপারে একটি কথা বলা যায় যে মানুষের প্রথমত মানসিক ইচ্ছা বা মানসিক শক্তি থাকা খুবই প্রয়োজন